হ্যাঁ আপনি আপনাদের কি ফার্নিচারের দোকান হ্যাঁ তা বলছি আমার ভাইয়ের সামনে বিয়ে আছে সেজন্য আমার কিছু খাট আলমারি কিছু আসবাবপত্র আর কি লাগবে আপনি লিখুন প্রথমে ধরে নিন একটা খাট একটা আলমারি তারপর একটা খাট ধরে নিন খাট একটা বক্স সিস্টেম খাট লাগবে হ্যাঁ দামটা ধরে নেবেন এক থেকে দেড় লাখের মধ্যে যেরকম হবে আর কি

হ্যাঁ একদম মজবুত মজবুত কাঠের পুরোনো কাঠের চাই হ্যাঁ একদম দামি কাঠের দাম নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি আপনি যত দামই হোক অসুবিধা নেই কিন্তু খাটটা যেন ভালো ওয়েল ফার্নিশড হয় একদম মজবুত আর ডিজাইন ডিজাইন ডিজাইন আমাদের ইচ্ছা মতো কি হতে পারে হ্যাঁ খাটের ব্যাপারটা তো হল এবার আলমারির একটা ব্যাপার বলি গোদরেজ আলমারি আছে কি আপনাদের কাছে ও তা গোদরেজের যে আলমারিটা আছে সেই আলমারির হাইট মানে উচ্চতা এবং চওড়া অনেক বড়ো চাই কিন্তু আলমারিটা একটু যাতে বড়ো হয় আচ্ছা শুধু আলমারিটার দাম কত পড়বে

এই এক লাখ টাকা বেশি বলে দিচ্ছেন আপনি দেখুন খাট খাট আলমারির সাথে আলমারির সাথে আমরা অনেক কিছুই মাল অনেক কিছু যা যা লাগবে আমাদের আসবাবপত্র সব আপনাদের দোকান থেকেই নেব তাহলে এই জন্য আপনার দামটা একটু দাম দামটা একটু হ্যাঁ হ্যাঁ তা আলমারির দামটা ভালো করে বলবেন আচ্ছা আর একটা কথা জানার ছিল যে আপনাদের এখান থেকে যে আসবাবপত্রগুলো কিনবো ডেলিভারি ডেলিভারি কিন্তু আমাকে ফ্রি দিতে হবে হ্যাঁ ধরে নেন আমার বাড়ি আপনার দোকান থেকে ধরতে পারেন দশ কিলোমিটারের দশ কিলোমিটারের মধ্যেই পড়বে আচ্ছা ঠিক ঠিক আছে কিন্তু আপনাদের দোকান কবে কবে খোলা থাকে কবে কারন আমাকে তো সেই হিসাবে টাইম মতো যেতে হবে একদিন রবিবার শুধু বন্ধ থাকে তাই তো ঠিক আছে তাহলে আমি পরশুদিন যাই হ্যাঁ পরশু পরশুদিন গিয়ে আপনার সাথে এই আমি এই জিনিসগুলো দেখেও আসবো একটু আর আমার ইচ্ছামতো যে নকশাগুলো বলবো আপনার খাটে শো করতে সেগুলো একটু করে দেবেন আর দামদরগুলো একটু দেখে আসবো আর কবে ছাড়বে কবে সরবরাহ করতে হবে সেটা আপনাকে বলে দিয়ে আসবো আমি আচ্ছা ঠিক আছে